হ্যাঁ আমি এখন ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি তো আমি আমার চাকরি ভবিষ্যতে খুঁজেছি যে আমি চেয়েছি সব সময় যে আমি কিছু নিজে কিছু রোজগার করে আমি গরিব মানুষদের পাশে দাঁড়াতে চাই এবং তাদেরকে আমি কিছু অর্থ দিয়ে বা তাদের জ প্রয়োজনীয় জিনিস দিয়ে তাদের সাহায্য করতে চাই এরকম অনেক মানুষ রয়েছে যারা রাস্তার ধারে ফুটপাতে থাকে তারা খেতে পায় না ঠিক মতনভাবে বা পোশাক পরিচ্ছদ পরতে পারে না তো তাদের পাশে আমি দাঁড়াতে চাই আমি আরো বড় কিছু চাকরি করে বা আমি একটা প্রাইভেট কোম্পানিতে এখন চাকরি করছি তো সেটার থেকেও আমি সেটা করেও আমি যা অর্থ পাই সেটা আমি আমার বলি যে আমি ভাবি যে আমার সংসার বা দু দিকটা আমি সমানভাবে দেখব আমার এটা খুবই ইচ্ছা বা ভবিষ্যতে আমি এটাকে নিয়ে আরো এগিয়ে যেতে চাই আমি আরো বড় হতে চাই তাদের আশীর্বাদে বা আমি আরো মানুষদের মানুষের পাশে দাঁড়াতে চাই আমি সব থিকে বড় যেটা চাই মানুষের পাশে দাঁড়াতে চাই তো এভাবেই আমার মনে হয় যে দাঁড়ানো যাবে দাঁড়ালে মানু অনেক মানুষের উপকার হবে এটা আমি চাই